বিজ্ঞান ও প্রযুক্তি আমাকে খুব বেশি মুগ্ধ করে কারণ আমি একটা বিজ্ঞানের ছাত্রী তাই বিজ্ঞান বিষয়টা আমাকে মনে হয় যেন একদম সত্যিকারের এবং তার মতামত যুক্তিগত অন্যান্য বিষয়গুলি গল্পের মতন করে পড়তে হয় বলে আমার খুব একটা ভালো লাগে না আর বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া পৃথিবী বা মহাবিশ্ব কোনো কিছুই সম্ভব নয় বৈজ্ঞানিক উদ্ভাবন হয় বিভিন্নভাবে মানুষ কোনো কিছু দেখে শিখে এবং সেটাকে অন্যভাবে চেষ্টা করেই বিজ্ঞানের উদ্ভাবন হয় বৈজ্ঞানিকরা পড়াশোনার মাধ্যমে বৈজ্ঞানিকতা শিখতে পারে এবং পড়াশোনা থেকে অনেক কিছু তৈরি করে ধীরে ধীরে তারা বিজ্ঞানী নাম ধারণ করে আমি যে বিষয়ে শিক্ষা নিতে চাই সেটা হচ্ছে আমি তো বিজ্ঞান বিষয় নিয়ে পড়েছি তবে আমার ইচ্ছা ছিল যে আমি বিজ্ঞান বিষয় নিয়ে পড়ে একটা বিজ্ঞানের ভালো প্রফেসর হতে যেন হতে পারি এবং কিছু একটা আবিষ্কার করে সেটা ছাত্র ছাত্রীদের এবং আমার পুরোনো বন্ধু বান্ধবদের বা আমার ছেলে মেয়েদের দেখিয়ে তাদেরকে একটা নিজেদের শিখতে এবং উৎসাহ দিতে পারি এখনো ইচ্ছা আছে এবং সে বিষয় নিয়ে আমি কাজও করছি